পশ্চিমবঙ্গের বুকে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে সবসময় আমাকে একটা চ্যালেঞ্জের বা বিপদের মুখে পড়তে হবে প্রতিবন্ধকতা মোকাবেলা করে সা সং সংকট বা সবাই সব মানুষ আমাকে সাপোর্ট করবে না সব কিছু মানুষ আমাকে সাপোর্ট করবে কিছু মানুষ আমাকে সাপোর্ট করবে না তাড়াহুড়ো করলে চলবে না সবসময় একটা ব্যবসা শুরু করতে গেলে আমাকে আস্তে আস্তে ধরে ধরে ছোট থেকে বড় করতে হবে টাক অনেক টাকা পয়সাও লাগবে তার জন্য তার পরে প্রতিভাবান ব্যক্তিদের নিয়োগ মানে যেমন আমার ব্যবসা বড় করতে পারবে যে যে কোনো মানুষ তো আর আমাকে সাপোর্ট করবে না তো যাতে আমার ব্যবসাটা বড় হয় সেই জন্য ভালো শ্রমিকের দরকার আই ভালো আইডিয়া লাগবে মানে যেসব মানুষরা একটু ব্যবসা বড় করতে সাহায্য করবে তাদের কাছ থেকে আমাকে একটু কিছু আইডিয়া নিতে হবে আমি সবসময় আমার শ্রমিকদের পরিচালনা করব যা ভা যাতে তারা ভালো কাজ দেয় আমাকে তারা ভালোভাবে ডিউটি করে

এরকমভাবে নানান বিপদ আসবে তো এই সবগুলো আমি করলে আমার কোম্পানি ভালোভাবে আমি চালাতে পারব না